মালদা জেলায় স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা এবং চিকিৎসা সুবিধা পরিষেবা একটু ঠিক করা উচিত কারণ সেখানে অনেক ধরনেরই মানুষেরা আসে যাদের টাকার সামর্থ্য নেই তারা নার্সিংহোমে গিয়ে তাদের চিকিৎসা করাবে তাই তারা সরকারি হাসপাতালে এসে তাদের কম টাকায় তাদের বা নিজের বা অপরের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন সেখানে স্বাস্থ্য ব্যবস্থার অনেকটা পিছিয়ে আছে এবং চিকিৎসা সুবিধাও অনেকটা পিছিয়ে আছে তাদেরকে ঠিক করার জন্য সরকারী হস হসপিটালদের একটু ভালো ব্যবস্থা নেওয়া উচিত নার্সিংহোমে যেমন বড়ো লোকের মানুষদের যেমন গিয়ে ভর্তি করালে ঠিকভাবে তারা সুস্থ হয়ে ফিরে আসে কিন্তু সরকারী হাসপাতালে অনেক সময় এরকমও হয়েছে যেখানে মানুষরা নিজেদের প্রাণ ত্যাগ করেছে কারণ যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকে না বা চিকিৎসা সুবিধা বেশি থাকে না সেই জন্য স্বাস্থ্য ব্যবস্থার জন্য আর চিকিৎসা সুবিধার জন্য সরকারী হাসপাতালের অনেকটা নিজেদেরকে ঠিক করা উচিত যাতে হাসপাতালের চারিপাশটা পরিষ্কার থাকে এবং তাদের স্বাস্থ্য ব্যবস ব্যবস্থা এবং চিকিৎসা সুবিধা তারা গরীব মানুষরা যাতে ভালোভাবে পায় এবং তাদের প্রাণটা ঠিকভাবে ফিরিয়ে আনতে পারে